বাংলা ভাষা সাহিত্য কবিতা এবং অন্যান্য শৈল্পিক প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলা ভাষা খুব সুন্দর একটি ছান্দিক ভাষা এখানে বিভিন্ন ধরণের কবি সাহিত্যিক তাদের রচনা করে গেছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি হচ্ছেন বিশ্বকবি ওনার লেখা আজও গোটা বিশ্বের দরবারে সমাদৃত উনি একদিকে কবি সাহিত্যিক প্রাবন্ধিক ছোটোগল্পকার নাট্যকার সমস্ত গুণাগুণই ওনার মধ্যে ছিলেন এবং বাংলা ভাষা সাহিত্য এই শৈল্পিক গুণকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরণের মঞ্চ হয়ে থাকে সেখানে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের লেখা বিভিন্ন সাহিত্য কবিতা পাঠ করে থাকেন সেগুলির মানুষ ভালোভাবে আস্বাদন করে এবং এখানে এই বাংলা ভাষাকে প্রকাশ করার একটা জায়গা বলা যেতে পারে তাছাড়া বিভিন্ন পত্র পত্রিকাতেও বাংলা ভাষা ছাপা হয় এবং সাহিত্য এবং কবিতাগুলিও ছাপা হয় সেগুলির মাধ্যমে বাংলা ভাষার শৈল্পিক গুণ প্রকাশ হয়